হ্যালো আমার এখানে খুবই খারাপ অবস্থা ওই যে একজন বাড়িতে আ এতো অত্যাচার করলো লাস্ট পর্যন্ত গলাই দড়ি দিয়ে মরলো মরার পর সুবিচার চাওয়ার জন্য এতো ঘুরছি কোনো মাতেই তো কোনো কাজ দিচ্ছে না দেশে আর সত্য বলে কিছু থাকলো না নিয়ে রেখে দিয়েছে আর থেকে বের করে দিয়েছে সুবিচার তো পাচ্ছে না উলটে বাড়ির সবাইকে ধরে নিয়ে চলে গেছে ন্যায় বিচার তো হচ্ছে না দেশেও ন্যায় বিচার বলে তো কিছুই পাওয়া যায় ও না দিন দিন সব মিথ্যা হয়েছে